গণমাধ্যমগুলো সাহিত্যের প্রতি আগ্রহ হয়ে উঠেছে অনেক সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড সাহিত্যিক প্রচারে কীভাবে সাহায্য করবে এখন বিভিন্ন রকমের সাহিত্যিক অনুষ্ঠান প্রোগ্রাম দেখা যায় যে গণমাধ্যমে দেখাতে দেখানো হয় টি ভিতে দেখানো হয় বা কলকাতায় বিভিন্ন বড় বড় সাহিত্যের প্রোগ্রাম আছে কলকাতার বিভিন্ন বড় বড় মঞ্চের সাহিত্যের প্রোগ্রাম বা সামনে যে কলকাতা বইমেলা আসছে সেখানেও দেখা যাবে গণমাধ্যম আছে সুতরাং সাহিত্যের প্রতি দিনে দিনে গণমাধ্যমও আগ্রহী হয়ে উঠছে এটা সত্যি অনস্বীকার্য আর এই গণমাধ্যমগুলো সাহিত্যের প্রচারটা করতে সুবিধা করে আগে তো লেখা কবিদের নাম মানে নামটুকুই সবাই জানত অত ভিডিও বা ছবি টবি কেউ দেখত না কিন্তু এখন গণমাধ্যমে প্রচারের মধ্যে মানে কেউ একটু কিছু করলেই মুহর্তের মধ্যে তাকে সবাই চিনে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে